ভারতের রাষ্ট্রীয় ভাষা হিন্দি ভাষা তার সঙ্গে বাংলার তুলনা করা যায় কিছুটা হলেও ভার সংস্কৃত ভাষার কাছাকাছি অনেকটাই হিন্দি ভাষা রয়েছে আর সংস্কৃত ভাষাকে বাংলা ভাষার মাতৃ বলা হয় বা জননী বলা হয় সেই কারণেই সংস্কৃতর সাথে হিন্দুর কিছু হিন্দির কিছু মিল থাকার কারণে সং হিন্দি এবং বাংলার ভাষাতেও অনেকটাই মিল মাঝে মাঝে খুঁজে পেয়ে যাই আমরা এই জন্যই অনেক ক্ষেত্রে দেখা যায় বাংলা ভাষা হিন্দি ভাষা অনেকটাই কাছাকাছি হয়ে ওঠে সেই জন্য বাংলা ভাষা বা হিন্দি ভাঁষার মধ্যে খুব একটা পার্থক্য করা যায় না কিন্তু হিন্দি ভাষী যারা থাকেন তারা বাংলা শিখতে পারেন খুব সহজেই যদি তারা চেষ্টা করেন আর যারা বাঙালিরা থাকেন তারা যদি একটু চেষ্টা করেন তার থেকেও আরও দ্রুতভাবেই হিন্দিটা খুব সহজেই শিখে যেতে পারেন হিন্দি ভাষা একটি সুন্দর সহজ ভাষা এবং বাংলা ভাষাটি অত্যন্ত সুন্দর ভাষা বাংলা ভাষাকে এই কারণেই ওয়াল্ড সুইটেস্ট ল্যাংগুয়েজ হিসেবে গণ্য করা হয় যদি আমরা এখনও গুগুলে সার্চ করে দেখতে যাই যে সব থেকে মধুরতম ভাষা কী তখন আমাদের এই মাতৃভূমি বাংলাকেই দেখাবে মাতৃভূমির যে ভাষা সেই বাংলা ভাষাকেই দেখানো হবে এই জন্যই বাংলা ভাষাকে আমরা অত্যন্ত ভালোবেসে থাকি